বাংলা ভাষার কিছু অনন্য বৈশিষ্ট্যের মধ্যে যে প্রধান বৈশিষ্ট্যটা আমরা জানি সেটা হচ্ছে বাংলা ভাষা সকল ভাষার মধ্যে একটি সুন্দর বা শ্রুতিমধুর ভাষা সেই ক্ষেত্রে ভাষার বিভিন্ন দিকগুলো আমরা আজকে তুলে ধরব ভাষার একটা গঠন কাঠামো বা প্রণালী যদি আমরা বাংলা ভাষায় দেখতে পাই সেটি একটা শ্রুতি মধুর ক্ষেত্র আমরা দেখতে পাই তা ছাড়া বাংলা ভাষাভাষি বিভিন্ন সাহিত্যকে যে দিকগুলো আমরা পরিলক্ষিত হই সেগুলোকে আমদের বর্তমান সময়ের দিকগুলো তুলে ধরা হয় বা গদ্য বা কবিতার মাধ্যমে বাংলা ভাষার বিভিন্ন দিকগুলো বা আমাদের বর্তমান পরিস্থিতি বর্তমান সময়ে যে সমস্যার সম্মুখীন আমরা হতে হয় সে ক্ষেত্রে গাছ কাটা নিয়েও যদি হয় বা গাছের নিয়েও যদি জীবনানন্দ দাশের বিভিন্ন লেখালেখির মাধ্যমে দেখতে পাই যে সবুজের কথা তিনি বারবার উল্লেখ করছেন সের মাধ্যমে তা ছাড়া যদি আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটা আমরা পড়ি সে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভয়াবহতা মন্বন্তরটা দেখা যাচ্ছে এবং মহেন্দ্রর একটা চরিত্র উল্লেখ করা হচ্ছে সেখানে যে মানুষ না খেতে পেয়ে কী ভাবে তাদের দুর্বিষহ অবস্থার সম্মুখীন হচ্ছে সেই দিকগুলো তুলে ধরছে বাংলা ভাষা এমনই একটি ভাষা যেখান থেকে বিভিন্ন গল্প বা সাহিত্য সব কিছুই শ্রুতিমধুর এবং বাংলা ভাষার প্রাথমিক স্তর থেকে বর্তমান স্তর পর্যন্ত বাংলা ভাষার একটি অনন্য রূপ পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে